ডাক্তারবাবু বলছি কুচবিহার মিশন হাসপিাতাল থেকে বলছেন তো বলছি আমার পেটে খুব ব্যথা তা আমি ব্যথা হচ্ছে কি কর কিছু করতে বলছি পেটে ব্যাথা হচ্ছে বলছি কি করবো হ্যাঁ দেখিয়েছিলাম হ্যাঁ গ্রামে ডাক্তার দেখিয়েছিলাম না হ্যাঁ তলপেটে ব্যাথা হয় খুব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এগারট পর আম হ্যাঁ এগারোটার পর যাবো কালকে হবে না তাহলে আমার তো পরশু তো অসুবিধা ছিলো কালকে গেলেই ভালো হতো ঠিক আছে পরশু দিনই যাবো হুম কালকে দুটো দুটো সময় দুটোর পর বেশ তাই হবে কালকে কালকে তাহলে পরশু যাচ্ছি না কালকে যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে